আমার গ্রামের কেউ যদি কোনো অঙ্গ ভেঙে ফেলে তাহলে অনেক সমস্যা হবে চিকিৎসা এবং নিরাময় প্রক্রিয়া গ্রামীণ হাসপাতালগুলি বর্তমানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির কারণে সেগুলি বা প্রায় ভর্তি হয়ে রয়েছে তাই চিকিৎসা এবং নিরাময় প্রক্রিয়া খুবই কষ্টকর এখানে এখানে চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত নয় তাই আর গ্রামের কেউ যদি একটি অঙ্গ ভেঙে ফেলে তাহলে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে চিকিৎসা ব্যবস্থা তো একদমই বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ আমাদের গ্রামের একটি অঙ্গতেই একটি অঙ্গের মধ্যে একটি চিকিৎসা কেন্দ্র অবস্থিত এবং সেই চিকিৎসা কেন্দ্রটি অতটাও উন্নত নয় ফলে তার এক সমস্যার সম্মুখীন হবে এবং এক সমস্যার সৃষ্টি করবে তাই আমার মনে হয় আমার গ্রামের কেউ যদি কোনো অঙ্গ ভেঙে ফেলে তাহলে সেই চিকিৎসা এবং নিরাময় প্রক্রিয়া বিভিন্ন প্রকার আমাদের কাছেও কষ্টকর ও জটিল হয়ে উঠবে এবং তা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না আমাদের গ্রামের যদি কেউ এই অঙ্গটি ভেঙে ফেলে তাহলে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাব আমরা আর একত্রে থাকতে পারব না